ঘুরে বেড়ানো মানুষের নেশা এই ভ্রমণ মানুষের যেহেতু একটি নেশায় পরিণত হয়েছে তাই মানুষ যেহেতু চিরকাল পাহাড় সমুদ্র পর্বত বিভিন্নভাবে ঘুরে বেড়াতে পছন্দ করে তাই এই স্থানগুলি যাবার জন্য বিভিন্ন ধরনের যানবাহনের প্রয়োজন হয় এই যানবাহনের প্রয়োজন মানুষের চিরদিনই ছিল কিন্তু ভারতে যেহেতু যানবাহন ব্যবস্থা যথেষ্ট উন্নত ছিল না তাই মানুষ চাইলেও সঠিকভাবে তাদের সঠিক সীমানায় পৌঁছে যেতে পারতো না সঠিক সময়ে কিন্তু ভারতে যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে যেহেতু তাদের যাতায়াত ব্যবস্থার উন্নতি ঘটেছে তাই তারা চাইলে সময় মতো যেতে পারে জলপথ বা স্থলপথে এছাড়া আকাশপথে মানুষ বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পারে এবং বিভিন্ন দেশেও ঘুরে বেড়াতে পারে তাই এই ভ্রমণ ব্যবস্থাগুলি মানুষের জীবনযাত্রাকে উন্নত করেছে পরিবহন ব্যবস্থায় নতুন জিনিস যা আগে ছিল না তা হলো আকাশপথে উন্নতির ব্যবস্থা তাই এই ব্যবস্থা মানুষের জীবনযাত্রায় এক নতুন সন্ধান এনে দিয়েছে